সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গের নারী সমাজের প্রভূত পরিবর্তন হয়েছে প্রথমত আমরা যদি দেখি বেগম রোকেয়া শাখায়াত হোসেনের সেই সময়কার নারী সমাজ আর আজকের নারী সমাজের মধ্যে ফার ডিফারেন্স আগের দিনে মানুষের শিক্ষার বিশেষ করে নারী শিক্ষার প্রসারতা লাভ করে নি তেমনভাবে কিন্তু আজকে নারী শিক্ষার প্রসারতা ব্যাপক প্রসার লাভ করেছে সেই সঙ্গে নারী স্বাধীনতারও অনেক উন্নতি হয়েছে আজ নারী আগের থেকে অনেক বেশি স্বাধীন এবং সমাজ গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ আজকের নারী প্লেন থেকে স্টিমার থেকে ট্রেন থেকে সমস্তই অপারেট করতে পারে আগেকার নারী কিন্তু সেই অবস্তায় ছিলো না তাদের একটা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে তাদের জীবন ছিলো যে জীবনটা অনেকটা বন্দি জীবনের মতো এবং সেই বন্দি জীবন থেকেও বন্দি জীবনের মধ্যে থেকেও মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাম রয়েছে যারা আমাদের আজকের নারী সমাজকে পথ দেখাবে এবং ভবিষ্যতেও তারা সেই পথে অগ্রণী ভূমিকা নিয়েও এগিয়ে যাচ্ছে আজকের নারী আজকের নারী শিক্ষাকতায় এগিয়ে আজকের নারী প্লেন চালানো রেলগাড়ি চালানো ইত্যাদি বহু কিছু থেকেই আজকের নারী কিন্তু অনেক বেশি অ্যাডভান্স সেই জন্যে আমার ব্যক্তিগত অভিমতের জায়গা থেকে বলি আজকের নারী অনেক বেশি স্বাধীন এবং সম্পূর্ণ